আমার এলাকায় বিভিন্ন ধরনের কুসংস্কার এখনও প্রচলিত হ্যাঁ কিছু শিক্ষিত সমাজ সেগুলোকে এখন আর মানে না কিন্তু তাছাড়াও এখনও মানে সেটা যারা মানে না সেটা হয়তো ফাইভ পারসেন্ট মানুষ বাকি নাইন্টি পারসেন্ট মানুষ কিন্তু এখনও মানে যেমন বলি অনেকে বলে যে বাচ্চা ছেলেদের ক্ষেত্রে বেশি বলে বা একটু সুন্দর দেখতে যারা তাদের জন্য বলে যে সন্ধেবেলায় বাইরে বেরোস না সন্ধেবেলায় বাইরে বেরোলে না কি নজর লেগে যায় তো এই সমস্ত কথা বা এই সমস্ত কুসংস্কার এখনও চলে আদৌ কিন্তু তা হয় না আবার এরকমও আছে যে মাদুলি যে ব্যাপারটা মাদুলি তাবিজ এগুলোই কিন্তু একটা কুসংস্কারের বশে এখনো চলছে অ্যাকচুয়ালি এসবে কিন্তু কিছু হয় না এছাড়াও আছে আপনার এখনো বিভিন্ন ধরনের কুসংস্কার আছে যেগুলো এখন হয়তো মনে পড়ছে না